এখন মানুষ প্রায়শই একা হয়ে গেছে এবং একাকীত্ববোধের জন্য বেশিরভাগই মানসিক চিন্তায় আক্রান্ত হয় যার ফলে মানুষ কিন্তু এখন প্রায়শই উদ্বেগ হয়ে পড়ে এবং বিষণ্ণতায় ভোগেন এখন মানুষ সবসময় একা থাকে কারণ কেউ কারও বাড়ি যাওয়া নেই কারোর সঙ্গে কথা নেই পাশাপাশি থাকা সত্ত্বেও তারা যেমন একা যার ফলে তাদের খুব সমস্যা হয় সে সমস্যার কারণে এবং সবসময় মানসিক রোগে ভোগার কারণে তাদের বিভিন্ন রকম রোগের সমস্যার সম্মুখীন হতে হয় যার ফলে এখন চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে এবং সেই মতো চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে যাতে বিষণ্ণতা এবং উদ্বেগকে অনেকটা সময় থেকে এড়ানো যেতে পারে এবং ডাক্তারও এখন স্থানীয় কেন্দ্রে বসেন এবং মানসিক রোগেরও চিকিৎসা করেন এবং তাতে কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর কথা বলে কোথাও একটু বেড়াতে যেতে বলে এখন একটু একা একা থাকা থাকতে নিষিদ্ধ করেন এবং বাচ্চাদেরকেও প্রায়শই ফাঁকে বেরিয়ে খেলাধুলা করতে বলেন এবং অনেক মানুষের সঙ্গে খেলাধুলা করতে হয় করলে মানসিক রোগের যে মানসিক যে সমস্যা সেই সমস্যাটা থেকে অনেকটাই উপায় পাওয়া যায় এবং মানসিক সমস্যায় ভুগে না অত মানুষ সবসময় যদি একা একা থাকে নানা রকম চিন্তা করে তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেই সমস্যা থেকে বেরোনোর জন্য মানুষকে কিন্তু সকলের সঙ্গে মিশতে হবে কথা বলতে হবে এর মাধ্যমেই কিন্তু সেটা থেকে বেরোনো মানসিক চিন্তা ভাবনা থেকে বেরোনো সম্ভব